আমি রেসিপিটি ঠিকভাবে অনুসরণ করতে চাইলেও করতে পারি না কারণ সেই রেসিপি বানানোর জন্য যেসব উপকরণের প্রয়োজন সেসব আমি সেসব কিছু পাই না এবং আমি তাৎক্ষনিক উদ্ভাবন অন্যদের স্বাদের ভিত্তিতে এখনো অবধি করিনি কারণ আমি বেশিরভাগ রেসিপি দেখেই বানানোর চেষ্টা করি তবে সবসময় সেটা সম্ভবপর হয়ে থাকে না কারণ সব সবরকম উপকরণ এখানে পাওয়া যায় না